হ্যালো হ্যাঁ কে বলছেন আচ্ছা আপনার কবে বিয়ে আছে আচ্ছা কবে নাগাদ দিতে হবে এটা পাঁচ তারিখ মানে আমি আপনার কাছ থেকে মোট সাতদিন সময় পাচ্ছি আচ্ছা এটা কিন্তু আর্জেন্ট হবে একটু চার্জ বেশী পড়বে কি কি বানাবেন মানে আপনার পাঁচটা পড়ছে সালোয়ার স্যুট দুটো এবং তিনটে ব্লাউজ তাই তো আচ্ছা ব্লাউজ তিনটের আপনার তিনশো করে পড়বে সালোয়ার স্যুটটার আড়াইশো করে পড়বে ব্লাউজ দু তিনটের আপনার তিনশো করে পড়বে নশো এবং সালোয়ার স্যুট দুটোর আড়াইশো করে পাঁচশো টোটাল আপনার চোদ্দোশো পড়ছে হ্যাঁ আর দেখুন আমাদের রেট তো এটাই আছে এবারে আপনি আসুন তারপরে দেখা যাচ্ছে কিছুটা কম যদিও কতটা যতটা করা যায় আমরা করে দেব সকালে আমরা আটটার মধ্যে খুলে দিই এবং বারোটা দুটো পর্যন্ত খোলা থাকে বিকেলবেলায় পাঁচটায় খুলি দশটা পর্যন্ত খোলা থাকে আমাদের হ্যাঁ তাড়াতাড়ি দেবার চেষ্টা করবেন কারণ আমাকে তো জোগাড় আবার কেটে পরে তৈরি করতে হবে ঠিক আছে